কিছু স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলি হল এইগুলোই যেগুলো পূর্ব বর্ধমানে গুরুত্বপূর্ণ রয়েছে উদ্যোগগুলি মধ্যে রয়েছে সেগুলি হল অর্থাৎ সংগ্রহ করা কোন গাছ যেগুলি আমরা নিয়ে এসছি সেটাকে ছোটোবেলা ছোটো থেকে বড়ো করা সব দায়িত্বে থাকেন মানুষের এখন পরিবেশগত উদ্যোগ পরিবেশগত উদ্যোগ বলতে বলা হয় সামাজিক একটা অনুষ্ঠানের মাধ্যমে গাছপালা লাগানো ঠিকঠাকভাবে হয় যাই হোক সাফল্য বলতে তাদের সেই গাছগুলো বড়ো হয় এবং প্রাকৃতিকভাবে যেন সেগুলো অনেক গাছপালা যাতে সাহায্য মানুষ যাতে সাহায্য পায় তার ছায়া নিতে পারে এমনকি অক্সিজেনের অভাব ঠিকঠাকভাবে মেটাতে পারে তার জন্য যে গাছগুলো ভালোভাবে লাগিয়ে দেওয়া হয় এবং জলের ব্যবস্থাও করা উচিত অর্থাৎ কোন একটা শহর শহরের বুকে অবস্থিত কিছু কিছু জলের ইয়ে থাকে যেগুলি কিনা একটুতেই ভেঙে পড়ে যায় তো সেগুলোকে যেন সঠিকভাবে ঠিকঠাক করা হয়